গ্রীষ্মকালে বেশিরভাগ সবজির গাছই কিন্তু মারা যায় কেন অতিরিক্ত রোদের প্রখরের তাপে গাছপালায় কিন্তু বেঁচে থাকা দূর দায় হয়ে যায় শীতকালে ঠিক উলটো শীতকালে অনেক ধরনের সবজি হয় বিভিন্ন রকমের সবজি ফুলকপি বাঁধাকপি পালং শাক মুলো শাক আলু শাক ইত্যাদি আরও অনেক সবজি কিন্তু শীতকালে হয় শীতকালে কিন্তু গাছেদের একটু যত্ন করলে অনেক রকমের সবজি আমরা ঘরে কিন্তু সেগুলো পেয়ে থাকি যার ফলে আমাদেরকে কিন্তু শীতকালে বেশি সবজি কিন্তু কিনতে হয় না সেই জন্য আমরা শীতকালে বেশিরভাগ গাছকেই যত্ন নিই গাছে কীভাবে যত্ন নেব না দেখব কখন জল দিতে হয় গাছের গোড়াতে কোনো পোকা ধরেছে কি না বিশেষ করে একটা কানকোটারি পোকা কালো কালো রঙের সেই পোকাগুলো যদি লা ধরে সেই পোকা কিন্তু গাছকে কেটে দেয় যার ফলে আমরা কিন্তু সেই গাছটি নষ্ট করে ফেলে আমরা কিন্তু কষ্ট করে গাছ লাগাই কিন্তু গাছটাকে হয়তো বাঁচাতে পারি না সেই জন্য দেখতে হবে এবং সেই সব পোকা লেগেছে কি না ল্যাদা পোকা বলে এক ধরনের পোকা থাকে সেই পোকাটাও গাছের প্রচুর ক্ষতি করে পাতা খেয়ে ফেলে তখন গ্যামাক্সিন জাতীয় বিষ এছাড়া অন্যান্য ধরনের আরও বিষ পাওয়া যায় সেইগুলো ছড়িয়ে দিলে তখন কিন্তু সেই পোকাগুলো নষ্ট হয়ে যায় গাছেদের অতটা ক্ষতি করতে পারে না গা শীতকালে কিন্তু আমরা অনেক ধরনের সবজিই পাই বিশেষ করে পালং শাক মুলো শাক এই সবজিগুলো আমরা কিন্তু গ্রীষ্মকালে পাই না কারণ গ্রীষ্মকালে প্রখর রোদের তাপের ফলে সেই সবজিগুলি কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্যই আমরা শীতকালে বেশি করে সবজি লাগাই এবং গাছেদের অনেক রকমভাবে জল দিই জল দিয়ে যত্ন করি কোনো পোকামাকড় লেগেছে কি না সেটা দেখি